হ্যালো আর্সিনা থেকে বলছেন হ্যাঁ কিছুক্ষণ আগে আমি একটা খাবার অর্ডার করেছিলাম তো ডেলিভারি বয় খাবারটা পৌঁছে দিয়ে গিয়েছে হ্যাঁ খাবারটা পেয়েছি আমরা কিন্তু খাবারটা খুলে দেখলাম খাবারটা থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছে তো আমরা অতটাও গুরুত্ব দিইনি তো খাবারটা যখন মুখে দিই দেখি একটা টক হয়ে রয়েছে খাবারটা তো আমরা কেউ খেতে পারলাম না হ্যাঁ এরকম বাসি খাবার পচা খাবার কি আপনারা সাপ্লাই করছেন না না আমাদের ভুল নয় আমরা দ্বিতীয়বার আবার মুখে দিয়েছি কিন্তু একই রকম হয়েছে তো এরকম পচা বাসি খাবার আপনারা দিচ্ছেন এই খাবারটা আমরা কী করব আমরা তো কেউই খেতে পারলাম না দেখুন এরকম করেছেন সেকেন্ড দিন এরকম করবেন না এবারে আমাদের এই খাবারটা নিয়ে আমরা কী করব বলুন সেটা আমরা আমরা কী বুঝব আপনারাই বুঝুন আপনারা বুঝে দেখুন খাবার সাপ্লাই করবেন না কি আমাদের পয়সাটা ফেরত দেবেন সেটা আপনারাদের ব্যা ব্যক্তিগত ব্যাপার আমরা আপনারা কী করবেন তবে সেকেন্ড দিন থেকে আপনারা এরকম করবেন না এরকম করলে তো লোকে আপনাদেরকে খাবারই অর্ডার দেবে না ঠিক আছে রাখছি